বাংলা ভাষা সময়ের সাথে সাথে যথেষ্ট বিকশিত হয়েছে যেমন আধুনিক কালে বাংলা ভাষা নিয়ে পরবর্তী সময়ে উচ্চশিক্ষা করতেও দেখা যাচ্ছে এবং বিদেশেও বাংলা ভাষা সমানভাবে প্রচারিত রয়েছে যেমন কিছুদিন আগেই লন্ডনের একটি মেট্রো স্টেশন বাংলা নামে নামাঙ্কিত করা হয়েছে এটি বাঙালি হিসাবে আমাদের ভীষণ গর্বের একটি বিষয়